নার্সিং চাকরির জন্য আমি একটা ফর্ম ফিল আপ করেছিলাম সেখান থেকে আমার সব বন্ধুদের মধ্য থেকে লোকাল বন্ধুদের মধ্য থেকে আমি সিলেক্ট হয়েছিলাম তাই আমাদের একটা ভিডিও কনফারেন্সে ইন্টারভিউ নেবে এবং কথা বলতে হবে ওখানে স্যার যা যা কোয়েশ্চেন করবে সব বলতে হবে যদি ওই ইন্টারভিউতে পাশ করতে পারি তাহলে নেক্সট স্টেপে আমাকে ডাকবে সেখানেও আরেকটা পরীক্ষা হবে এক্সাম হবে রিটন এক্সাম তার পরে চাকরির জন্য সিলেক্ট হব তাই আমি আমি এবং আরও অনেক জন আছে প্লাস একশো জনের মতো সবাই মিলে সবাই এক একটা ভিডিও কনফারেন্সে বসেছিলাম সেখানে হচ্ছে আমরা ইন্টারভিউর জন্য বসেছিলাম ওয়েট করছিলাম যে কখন হবে কখন চালু হবে কখন হবে কী কোয়েশ্চেন ধরবে এই নিয়ে একটা আমরা ভীষণ পাজল ছিলাম এবং সবাই ভয়ে ছিল এমন এতটা সবাই সাইলেন্ট ছিল সাইলেন্ট মোডে ছিল যাতে একটা পিন পড়লেও সাপ শব্দ হবে এবং সাউন্ড হবে বুঝতে পারব যে এতটাই সাইলেন্ট ছিলাম এবং সবাই টেনশনে ছিলাম নার্ভাস ছিলাম কী কোয়েশ্চেন হবে কী বলবে ভীষণ ভয়ে ভয়ে ছিলাম তার পরে যখন একটা মানে স্যার স্টার্ট করল আস্তে আস্তে অনেক ধরনের কোয়েশ্চেন জিজ্ঞাসা করল অনেকভাবে খুব কম ফ্রিলিভাবে স্যার যখন কথা বলছে তখন আমরাও অনেক ফ্রিলিভাবে কথা বলছি আস্তে আস্তে ভয়টা অনেকটা কমে গিয়েছিল তার পরে একটু কনফিডেন্স পেলাম যখন ওই ইন্টারভিউতে সাকসেস হলাম সিলেক্ট হলাম নেক্সট স্টেপে যেতে পারলাম তখন একটা হচ্ছে একটা নিজেদের মধ্যে একটা আলাদা কনফিডেন্স আসলো প্রথমে ভয় পাচ্ছিলাম ঠিকই তার পরে আস্তে আস্তে অনেকটা কনফিডেন্স আসলো এবং আস্তে আস্তে তার পরের স্টেপগুলোতেও আমি খুব ভালোভাবে কনফিডেন্স নিয়ে ভাবে খুব অ্যানসার এবং এক্সামটা কমপ্লিট করতে পেরেছি এবং খুব খুব ভালো র্যাঙ্ক হয়েছে এবং আমি এখন ওই জবটা পেয়েওছি তাই প্রথমে মানে খারাপ লাগল প্রথমে একটু টেনশন হলো আস্তে আস্তে সেই ভয়টা অনেকটা কেটে গিয়েছিল